ভারতে রাজনীতি ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমি বলবো কংগ্রেস আছে যেমন দল সেই দলের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে এবং বিজেপি যে দল সেই দলেরও কিছু ভালো দিক আছে এবং খারাপ দিক আছে তো এখন আমরা সরকার যেভাবে তৃণমূল সরকার এখন চলছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কিছু প্রকল্প থেকে তারা মাসিকভাবে কিছু পেয়ে পাচ্ছে তারা মাসে যেটা তাদের ভাতা হিসাবে দেওয়া হচ্ছে সে টাকাটা তারা পাচ্ছে এবং তার থেকেও বড় কথা প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির স্ত্রীরা যারা এমনি সাধারণত পরিবারের তাদের অক্ষমতার জন্য তারা তো একটা গৃহিণী এবং সেক্ষেত্রে তাদের নিজেদের মতোভাবে যে মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় সেদিক থেকে তাদের নিজেদের পছন্দ মতন তারা সবসময় সবকিছু জিনিস ব্যবহার করতে পারে এবং স্বামীর উপর বেশিরভাগটাই নির্ভরটা কমে গেছে তারা সেক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা পেয়েছে এবং একটা যে কুমারী মেয়ে সে যে বিবাহিত মানে বিবাহিত বন্ধনে আবদ্ধ হবে সেখান থেকেও তারা পঁচিশ হাজার টাকা পাচ্ছে এবং বিয়ের কার্ড দেখালে পরেও সেখান থেকেও তারা কিছু টাকা পাচ্ছে সেক্ষেত্রে বাবা মা একটা মেয়ের বিয়ে দিতে তাদের খুবই সহযোগিতা হচ্ছে সেক্ষেত্রেও তারা সে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং গণতন্ত্র হিসেবে ভারতের সম্পর্কে যেটা বলতে চাই যে আগে রাস্তাঘাট মাটির ছিল সে মাটির জন্য তো অনেক জায়গায় ডোব ছিল সেখানে জল জমতো রাস্তায় বেরোতে পারতো না সাইকেল নিয়ে বা কোনও কিছুভাবে গেলে তারা অসুবিধার মধ্যে পড়তো রাস্তার জল ছিটকে জামাকাপড়ে পোশাকে লাগতো সেক্ষেত্রে সে মাটির রাস্তা এখন পিচেতে বা ঢালাইয়ে পরিণত হয়েছে সেক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা পাওয়া গেছে আগে যেমন হাসপাতাল আরে ছিল না খুব পরিমাণে কম ছিল সেখান থেকে কত রুগী অসহায় হয়ে তারা না চিকিৎসার কারণে মারা যেতো সেখান থেকেও অনেক সুযোগ সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক নেতা তো আমি বলবো যে নরেন্দ্র মোদী কারণ তাকে তার সাথে দেখা হলে আমার একটা কথাই তাকে বলার যে একশো দিনের যে কাজ সে কাজের একটা সাধারণত পরিবারের একশো দিনের কাজের ওপর নির্ভর করে তাদের সংসার চলে তারা সেই কাজটা আজকে বিগত প্রায় তিন বছর ধরে পাচ্ছে না দু তিন বছর ধরে পাচ্ছে না তাই সেই অসহায় পরিবারগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা সেভাবে তাদের আয় কোনও দিকেই আসছে না এটা হলো প্রত্যেকটা দিন একটা আয়ের মধ্যে থাকতো একশো দিনের কাজের জন্য তো সেক্ষেত্রেও মানুষের অনেকই অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের